পশ্চিম বর্ধমান জেলার উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক বা পর্যটন আকর্ষণগুলি হল আমাদের মাইথন ড্যাম ঘাগরবুড়ি মন্দির কল্যাণেশ্বরী মন্দির এগুলি যেমন ঘাগরবুড়ি মন্দির কল্যাণেশ্বরী মন্দির বলে এখানে নাকি ঠাকুরের অঙ্গ পড়েছে এগুলি খুবই জাগ্রত এই মন্দিরগুলোতে প্রচুর প্রচুর দর্শনার্থী অনেক দূর দূর থেকে এসে দর্শন করে যায় ঠাকুরের কাছে মানসিক করে যায় আর আগে এই জায়গাগুলি ছিল একদম খুব একটা এই জায়গাগুলোর উপরে গোছানো সাজানো ছিল না কিন্তু এখন এই জায়গাগুলি চারপাশ ঘিরে খুব সুন্দর করে পরিচর্যা করে বেদী বানানো হয়েছে মানুষের বসার জায়গা থাকার জায়গা খাবারের দোকান জিনিস পত্রের দোকান এসব করা হয়েছে তাতে মানুষ এখন অনেক আকৃষ্ট হয় আর এরপর হচ্ছে পঞ্চায়েত ড্যাম আছে মাইথন ড্যাম আছে সেইখানে মানুষ পিকনিক করতে যায় আনন্দ করতে যায় সেখানেও খুব সুন্দর সুন্দর ফুলের বাগান আছে তাছাড়া আমাদের এখানে লামিয়া পার্ক আছে সেই পার্কটি অনেকটা অঞ্চলজুড়ে ঘেরা সেই পার্কের চারপাশে প্রচুর গাছপালা লাগানো আছে বাচ্চারা ওখানে খেলতে পারে বড়রাও গিয়ে ওখানে বসতে পারে অনেক খেলাধূলার জায়গা আছে বোটিং করার জায়গা আছে